আমি কিছুদিন আগে আমার বাড়ির পাশের একটি দোকান থেকে হেয়ার অয়েল কিনেছিলাম সেই তেলটি নিয়ে এসে বাড়িতে আমি কিছু দিন ব্যবহার করি ব্যবহার করার পর আমার কোনোরকম লাভ হয়নি বরং ক্ষতি হয়েছে কেননা তেলটি ব্যবহার করে আমার মাথার সমস্ত চুল উঠে যাচ্ছে আস্তে আস্তে আমি ভেবেছিলাম চুল ওঠাটা হয়তো কমবে আমি সেই কারণেই ওই তেলটি ব্যবহার করেছি নেহা তেল সবাই জানে নামেও ভালো গন্ধও ভালো আমি বলি তাহলে ব্যবহার করেই দেখি নিয়ে এসে যেই ব্যবহার করলাম প্রথম দু তিন দিন কিছু বুঝতে পারিনি কিন্তু তারপরেই দু তিন দিন পর চার দিনের মাথায় হট করেই দেখি অল্প অল্প চুল উঠছে আমি ভাবলাম হয়তো কোনো কারণে উঠছে তারপর আস্তে আস্তে দেখি বেশিই উঠছে এই তেলটা খুবই খারাপ খুব বাজে সেই কারণে আমার খুব পছন্দ হয়নি আমি তাই বলি এই তেলটা না নিয়ে যদি অন্য তেল নিতাম তাহলে হয়তো আমার চুলের ভালো হতো আর আমি এই তেলটা পাল্টেও দেব আমি এই তেলটা ব্যবহার করব না আর